হ্যাঁ আশেপাশের জায়গা বা শহরে ভ্রমণ করার জন্য আমাকে বিভিন্ন পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যদি বলি তাহলে বলতেই হয় আমি যখন পাশের জেলাতেও যাই সেক্ষেত্রে আমাকে পরিবহনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমি যদি পাশের জেলাতে যাই তখন সেক্ষেত্রে দেখা যায় যে পাশের জেলাতে যেতে অনেকটা বেশি সময় লাগে এ ছাড়াও ওর একটা বাসে বা একটা কোনো যানবাহনে আমি অনেকটা ডিসটেন্স যেতে পারি না কারণ একই রুটের গাড়ি অনেকটা দূর অবধি যায় না সেক্ষেত্রে আমাকে দুটো তিনটে গাড়ি পরিবর্তন করতে হয় পরিবর্তন করে যেতে হয় এর ফলে অনেকটা ভাড়াও বেশি লাগে আর সাধারণ মানুষের পক্ষে অনেকটা বেশি ভাড়া দেওয়া সম্ভব নয় আর তাছাড়াও যদিও বা তিনটে গাড়ি চেঞ্জ করতে হয় তারপরেও দেখা যায় যে গাড়ির টাইমটা অনেকটা কম মানে অনেকক্ষণ ছাড়া ছাড়া গাড়ি এসেছে এর ফল সারা দিনটা কেটে যায় একটা জায়গায় গিয়ে যেতে এর ফলে কোনো একটা যদি কাজে যেতে হয় তাহলে আমাকে তার এক দিন বা দু দিন আগে বেরোতে হয় সেখানে যাওয়ার জন্য এইসব চ্যালেঞ্জের আমাদেরকে সম্মুখীন হতে হয়